পুরুলিয়া জেলার ইতিহাস অত্যন্ত প্রাচীন বহু বহুকাল আগে যখন আর্যরা এদেশে আসেননি সেই সময় থেকেই পুরুলিয়ার যে জনগোষ্ঠী তাদের বেশ কিছু সভ্যতার নিদর্শন পাওয়া যায় সেই সময়কার ব্যবহৃত বাসনপত্র এবং সেই সময়কার ব্যবহৃত কিছু পূজা আর্চার সরঞ্জাম আমরা বহু জায়গায় এখনো মাঝে মধ্যেই খুঁজে পাই আর্যরা আসার পরও বহুকাল পুরুলিয়া জেলা লোকচক্ষুর অন্তরালে ছিল কিন্তু সেইখানে যে সমস্ত জনজাতিদের বসবাস ছিল তারা এখনো এই জেলাকে তাদের নিজেদেরই ঘর বলে মনে করেন যেমন সাঁওতাল যেমন হো যেমন টুডু এইরকম আরও অনেক জনজাতিরা এইখানে বহু বছর ধরে বহু যুগ ধরে বসবাস করছেন এছাড়াও এখানে কুরমি সম্প্রায়ের সম্প্রদায়ের বসবাসও বহু পুরনো তারাও এখনো পুরুলিয়াকে নিজেদের জন্মভূমি এবং নিজেদের মাতৃভূমি বলে মনে করেন পুরুলিয়া জেলার ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা ঘটে যখন বাংলার সুবেদাররা মোঘল আমলের থেকে বাংলার বরাত পাবার পর এইখানে তাঁদের বসতি স্থাপন করেন এইখানে তাঁদের খাজনা আদায়ের জন্য বেশ কিছু প্রজা এবং বেশ কিছু আমলা এইখানে পাঠান আস্তে আস্তে যখন মোঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং বাংলার যে নবাব তাঁদেরও যখন রাশ আলগা হয়ে যায় সেই সময়ে পুরুলিয়ার যে স্থানীয় রাজা তাঁরা প্রায় স্বাধীন হয়ে ওঠেন এর বহু আগে পাল সেন যুগের কিছু আগে পুরুলিয়ায় বেশ কিছু জৈন ধর্মের মন্দির পাওয়া গিয়েছিলো স্থাপত্য তৈরি হয়েছিল যা আমরা এখনো বহু জায়গায় খুঁজে পাই কিন্তু তারপর বহুকাল ধরে পুরুলিয়ায় বিশেষ কিছু ঘটেনি তারপর আবার ঘটে ইংরেজ আমলে যখন এখানে বেশ কিছু বিদ্রোহ যেমন সাঁওতাল বিদ্রোহ হুল বিদ্রোহ ইত্যাদি ঘটে এরপর পুরুলিয়ার সব থেকে বিশেষ উল্লেখযোগ্য ঘটনা হল পুরুলিয়া জেলা হিসেবে তার পরিচয় পাওয়া যখন মানভূম জেলা থেকে তাকে আলাদা করা হয় এই হল অল্প কথায় পুরুলিয়ার ইতিহাস